আমি আমার ঘোড়ার সাথে বন্ধন তৈরি করেছি আমি ঘোড়াটিকে সকালবেলায় ছোলা খেতে দিই স্নান করাই তার পরিচর্যা করি সুরকম রাখার জন্য চেষ্টা করি তার কোন সময় শরীর যাতে অসুস্থ না হয়ে পড়ে সেইসব লক্ষ্য রাখি ঘোড়াকে সকালবেলায় হাঁটাই এবং আমার ছেলে ঘোড়ার পিঠে চেপে একটু ঘোরে সেইসব তাকে প্র্যাকটিস করানো হয় এইভাবেই ঘোড়ার সাথে আমি আমার বন্ধন তৈরি করে ফেলি